পশ্চিমবঙ্গে ভৌগোলিক কারণগুলিতে যেটা বন্যা খরা ভূমিকম্পের যেটা প্রাকৃতিক দুর্যোগ যেটা হচ্ছে আর কী সেটার কারণ হল যে যখন বৃষ্টি না হচ্ছে তখন খরা হচ্ছে যখন বৃষ্টি হচ্ছে তখন খুবই বৃষ্টি হচ্ছে বৃষ্টির সেটা হচ্ছে বন্যার রূপ ধারণ করছে যেমন ত্রিপুরাতে এখন খুব বন্যা হচ্ছে বন্যার রূপ ধারণ করেছে পাশাপাশি হচ্ছে আমাদের প্রকৃতির যেটা মানে প্রকৃতির যে সমস্ত গাছগুলো যেটা মানে প্রকৃতির ভারসাম্য বজায় রাখে সেই ভারসাম্যটা বজায় রাখতে এখন গাছগুলিকে সব কেটে দেওয়া হচ্ছে এই গাছগুলিকে যদি না কেটে যদি রাখা হয় তাহলে তো প্রকৃতির ভারসাম্যটা সেটা বজায় থাকে এইভাবে আমাদের কিন্তু সমস্ত বড় বড় যে গাছগুলো রয়েছে সেগুলোকে যদি কেটে দেওয়া হয় তাহলে পৃথিবীর তাহলেই সে হচ্ছে প্রকৃতির ভারসাম্যটা হারিয়ে যাচ্ছে তার ফলে কী হচ্ছে বন্যা হচ্ছে যখন খুব বৃষ্টি হচ্ছে বন্যা দেয় রূপ ধারণ করছে যখন বৃষ্টি একেবারেই হচ্ছে না তখন খরার রূপ ধারণ করছে বা ভূমিকম্পও যে হয় না তাও নয় ভূমিকম্পও হচ্ছে তার ফলে আমাদেরকে এখন কী করা উচিত যে পরিবেশ দূষণ থেকে আমাদের মুক্ত হওয়া উচিত পরিবেশ যে দূষণ মুক্ত করতে গেলে আমাদের থেকেই ও সবুজ গাছ দরকার গাছ লাগানোর দরকার গাছ আমাদের মানে যেটা হল পরিবেশ কে সুস্থ রাখতে পারে সুন্দর রাখতে পারে পরিবেশ দূষণমুক্ত হতে পারে এই জন্যই আমাদের প্রকৃতিকে মানে দরকার প্রকৃতি যেটা দরকার সবুজ বনায়ন যেটা দরকার সবুজ গাছগাছালি আমাদের খুব দরকার পশ্চিমবঙ্গে